পশ্চিমবঙ্গের প্রধান শিল্পী শিল্পী আমি মনে করি চাষ কারণ চাষ না থাকলে তোমার হচ্ছে আমাদের মানে খাওয়া দাওয়ার খুব প্রবলেম হয়ে যাবে কারণ কৃষিরা যদি চাল ডাল আলু পটল এসবগুলো উৎপাদন না করে তাহলে আমাদের আহারের খুব মানে একটা এফেক্ট পড়বে খাওয়া দাওয়া করতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে আর তোমার হচ্ছে ইস্পাত তো আমাদের মানে ইস্পাত তো আমাদের মানে দেহের সারা জায়গায় লাগানো প্যান্টের একটা চেনও চেন তার পরে বোতাম সব কিছুই ইস্পাতের এখন আর ইস্পাত তার পরে একটা ট্রেন চলতে গেলে ট্রেনের পাটিগুলো ওই ইস্পাত একটা গাড়ি সব কিছু ইস্পাত দিয়ে তৈরি হয় ইস্পাতের একটা কারখানা আমাদের এখানে হলে খুব ভালো হয় আর সিমেন্ট সিমেন্ট তো আমাদের এখন প্রত্যেক মানুষেরই প্রয়োজন কারণ প্রত্যেক মানুষ এখন খাক আর না খাক ঘর বাড়িটা খুব সুন্দর করার জন্য মানে অনেক মানে আগ্রহী হ্যাঁ একতলা থেকে একতলা যে একতলা করে ফেলছে সে ভাবছে যে আমার একটু দুতলা হলে খুব ভালো হয় হ্যাঁ যে একবার কোনো মতে ঘর ঘর তৈরি করতে পারছে সে ভাবছে যে আমার ঘর বাড়িগুলো একটু মানে প্লাস্টার প্লাস্টার করে নিয়ে একটু পাথর ফাথর বসিয়ে নিলে খুব ভালো হয় হ্যাঁ মানে মানুষের আগ্রহের কোনো তো শেষ নেই ইচ্ছার কোনো শেষ নেই আর মানে ইচ্ছাগুলো সব পূরণ করতে গেলে আমাদের ইস্পাত তার পরে তোমার হচ্ছে সিমেন্ট তার পরে তোমার হচ্ছে সব কিছুই প্রয়োজন